আমাদের রাজ্যে যে কোনও বড়ো অনুষ্ঠানে সে দূর্গা পূজা হোক কালী পূজা হোক বড়োদিনে হোক সব জাতের মানুষই আমরা একসঙ্গে থাকি কারণ সেকানে কোনও উল্লেখ নেই যে বাঙালিরা যাবে মুসলিমরা যাবে না এরম কোনও ভেদাভেদ নেই তাই সবাই মিলে আমরা সব জাতির মানুষ একসঙ্গে মিলিত হয়ে আনন্দ করি কারণ আমি ভাবছি সব জাতির মানুষ যদি আমরে একসঙ্গে থাকি তালে রাজ্যে উন্নতি অতি অবশ্যই হবে